হ্যাঁ আপনি কি বোলপুরের পৌরসভা থেকে বলছেন আমার কিছু ক আমি চৈতালি কাঞ্জি বলছি আমার কিছু কম আমার কিছু কমপ্লেন করবার ছিলো আপনাদের এতো পয়সা দিয়ে যে রেখেছে তা আপনাদের কোনো পরিষেবাই দিচ্ছেনা কোনো কোনো রকম কোনো পরিষেবা করছেন না করছেন না গাড়ি পারকিংয়ের জায়গা নেই জলের অসুবিধা কোনো রকম ঝাড় দিয়ে এই পুজোর টাইমে এরকম কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই এটা আপনাদের কি রকম পরিষেবা ব্যবস্থা হ্যাঁ কিন্তু তাহলেও তো ভালো করে পরিষেবা হচ্ছে না আপনি যে এবার বলছেন সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না এটা আপনারা চে চেক করুন যে যেটা যেন আরো ভালো করে হয় পুজোর সমায় এতো চারিদিকে দুর্গন্ধ বেরোচ্ছে তিন নম্বর ওয়ার্ড থেকে বলছি হ্যাঁ একটু জানান আর একটু যেন তাড়াতাড়ি ও